বাড়িতে যেসব ঔষধি গাছগুলি হয় যেমন তুলসী গাছ বাসক গাছ হলুদ গাছ নিম গাছ কুলেখাড়া তারপরে আছে ব্রহ্মকোবাটি তারপরে কুলেখাড়া এইসব যে গাছগুলি আছে সেগুলি আমি মনে করি যে অ্যান্টিবায়োটেট বায়োটিকের থেকে ভালো কারণ তুলসী গাছ খুব উপকার যেমন বাসক গাছ এই দুটি গাছ মিলিয়ে আপনি যদি ভালো মতো ট্রিটমেন্ট করেন তুলসী বাসক পাতা মিলিয়ে আপনার কাশিটা গোড়া থেকে নির্মূল হয়ে যেতে পারে এবং তার কোনও সাইড এফেক্টও নেই কিন্তু আপনি যদি কোনও অ্যান্টিবায়োটিক নেন বা কোনও কাশির সিরাপ খান সেক্ষেত্রে আপনার সাইড এফেক্ট হতে পারে যদি আপনি কী করেন নিম পাতা বা হলুদ মিলিয়ে যদি কোনওরকম কিছু ইউজ করেন আপনার স্কিনে কোনওরকম সমস্যা হবে না অ্যান্টি পিম্পলসের কাজ করবে সেখানে যদি আপনি কোনও মলম ইউজ করেন বা কোনও অ্যান্টিবায়োটিক নেন সেক্ষেত্রে আপনার প্রায় যে পরিবর্তী পরবর্তীকালে বিভিন্ন রকম সমস্যা হতে পারে যেমন ব্রহ্মকপাটি এই সবগুলো খাওয়ার ফলে বিভিন্ন রকম ভালো কাজ করে করে ওরা অ্যান্টিবায়োটিকের থেকে আয়ুর্বেদ খুবই ভালো অ্যান্টিবায়োটিকের থেকে কুলেখাড়া শাক বা এইসবগুলো যেমন গায়ে রক্ত বাড়াতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে এগুলি খুব উপকার